পশুপণ্য বলতে গ্রামের দিকে বিশেষ করে এই পশু বেশি দেখা যায় পশু বলতে গোরু যেমন গোরু ছাগল এই গ্রামের দিকেই বেশি দেখা যায় এই গোরু ছাগল এগুলোর থেকে মানুষ কত রকম সুযোগ সুবিধা পায় যেমন গোরুর থেকে দুধ পাওয়া যায় আর একটা একটা পশু পশুকে লালন পালন করতে কত কষ্টই না হয় মানুষের একটা ছোটোর থেকে খাইয়ে দাইয়ে লালন পালন করে কত কষ্ট করে মানুষ বড় করে আর বড় করার পর হয়তো মানুষের অভাবের কারণে হয়তো সেই গোরুটিকে বা ছাগলটিকে বিক্রি করতে হয় বাজারে তারপর কী করে বাজারে বিক্রি করলে মুসলিম ভাইয়েরা ওই গোরুকে বেশি দামে কিনে নিয়ে যেয়ে তারা ওই গোরুটিকে জবাই করে এবং জবাই করে খায় কিন্তু এগুলো কি ভালো এই কাজগুলো কি তাদের উচিত করা তোমরাই বলো এই কাজগুলো উচিত নয় গোরুকে জবাই করে সেগুলোকে খাওয়া এক খুব খারাপ অন্যায় তারা অন্যায় কাজ করছে যদি কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়ায় তাহলে তো খুবই ভালো হয় পশু পশু একটা পশুকে কত কষ্ট করেই না মানুষ করে একটা ছাগল ছাগলকে ছেদ করে ছাগলকে পুজোর সময় দেখা যায় ছাগল ছেদ ছাগলকে ছেদ করে মানুষ খায় এগুলো শুধু মুসলিম ভাইয়েদের দোষ নয় আমরা আমাদের সব মতো মানুষও ছাগল ছেদ করে সেই ছাগলকে খায় এগুলো এগুলো করা উচিত নয় এগুলো সবাই বন্ধ করো